আমি ব্যক্তিগতভাবে ধরো খুব একটা ধর্মবিশ্বাসী নই তবে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে আমাকেও বিভিন্ন ধর্মীয় উৎসবের উৎসব পালনের মধ্য দিয়ে অনেক সময় অতিবাহিত করতে হয় সেটার মধ্যে বিশেষ করে আমি বলবো দুর্গা পূজার কথা তা এই দুর্গাপুজো বাঙালীর একটা অন্যতম উৎসব এখানে বিভিন্ন পরিবার তারা দূর দূরান্তে থাকা পরিবারের মেম্বার তারা সবাই একত্র হন এবং এটি উদযাপন করেন এবং এটিকে উদযাপন করতে প্রো করার প্রস্তুতি হিসাবে বলা যেতে পারে যখন দুর্গাপুজো আসছে সেক্ষেত্রে নতুন ড্রেস জামা কাপড় বা অনেক ক্ষেত্রে বাড়ির অন্যান্য মেম্বারদের জন্য বিভিন্ন গয়নাগাটি এসবও কেনার একটা প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং পুজোর আগে এসবগুলো কেনার একটা প্রস্তুতি চলে আসে এবং পুজোর আগেই এই পর্ব সেরে ফেলা হয় তাছাড়া রান্নাবান্না বা স্পেশাল মানুষ যখন পরিবারে ফিরছে তখন তাদের জন্য কী খাওয়ানো হবে কীভাবে নিজেরা সেলিব্রেট করা হবে কোথায় কোথায় ঘুরতে যাওয়া হবে কী নতুন পোশাক পরা হবে সেইগুলো একটা ঠিক করে নেয়া হয় যাতে করে সবাই একসঙ্গে অনেক আনন্দ করা হয় তারপরে যখন উৎসবের দিনগুলো আসে চার পাঁচ দিন তখন প্রতিদিন বিভিন্ন রকম খাওয়া দাওয়া অনেক সময় বাইরে খাওয়া দাওয়াও হয়ে থাকে তাছাড়া নতুন পোশাক পরে আত্মীয় পরিজনদের বাড়িতে যাওয়া তাদেরকে কিছু কিছু আত্মীয় পরিজন তাদের উপহার গিফট দেওয়া এ সমস্ত ভাবে এবং দুর্গাপুজোর দিনগুলোতে প্যান্ডেলে যাওয়া সেখানে অষ্টমীতে অঞ্জলি দেওয়া এবং এভাবে পুজোতে অংশগ্রহণের মাধ্যমে এবং সমস্ত আত্মীয় পরিজন সবাই মিলে আনন্দ এবং উৎসবের মাধ্যমে আমরা এবং আমি বা আমার পরিবার তারা ধর্মীয় উৎসব এভাবে পালন করি এবং এটা চেষ্টা করা হয় যে যেন সবাই অনেক খুশি থাকে এবং খুশির মাধ্যমে খুশির মধ্য দিয়ে আমরা এই উসসবটা পালন করতে পারি আমার তো মনে হয় এটাই আমার কাছে প্রধান উদ্দেশ্য ধর্মীয় উৎসব পালন করার যে নাহ খুশি হওয়া